আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের বাগানে পাখির খাবার দিয়ে আসতাম আর জানলা থেকে দেখতাম প্রচুর পাখি আসছে নাম জানা অজানা পাখি প্রচুর আসত জানলা দিয়ে বসে বসে দেখতাম তারপরে মাঝে মধ্যে যেতাম গিয়ে দেখতাম সব উড়ে গেছে আর সেভাবে এখন তো আর পাখি দেখা হয় না পাখির জায়গা নেই এখন যেহেতু জায়গা ছোটো সেহেতু আমি কিছু পাখি পুষেছি সেটাই এখন আমার পাখি দেখার জায়গা সেখানে দাঁড়িয়ে বসে পাখিদের খাবার দিই সময় কাটাই ছাদ বাগান বা নিজের বাগান বা বাপের বাড়ির যে জায়গা পুকুর ধার বাগান সেখানটায় গিয়ে বসে একটু পাখি দেখা বা কোনো দানা দিয়ে এসে আবার সেই নাম জানা অজানা পাখিদের সঙ্গে কিছুটা টাইম কাটানো এইভাবেই পাখির জায়গা খুঁজে নিই প্রিয় জায়গা বলতে এখন বাপের বাড়িও হতে পারে বাকি বাড়ির বাপের বাড়ির বাগান বা পুকুর পারও হতে পারে আবার নিজের পোষা পাখিদের মাঝখানে বসে কিছুটা সময় কাটানোও হতে পারে